হ্যালো কে বলছেন হ্যাঁ স্বাতী ফটোগ্রাফি থেকেই বলছি হ্যাঁ হবে কীরকম শুট করতে চান মানে মানে শাড়ি কিংবা কীরকম ড্রেসে আপনি শুট করবেন মানে শাড়িতে করবেন না ওয়েস্টার্ন না তো তো আমার আমার এ কাজটা আপনি জানেন কি আমার আপনি যদি দীঘাতে করেন তাহলে ওটা তোমার দশ হাজার টাকার মতো লাগবে আমি আপনাকে তুমি দিয়ে বলছি ঠিক আছে কারণ আপনি আপনি আমার থেকে তুমি আমার থেকে ছোটো হও তাই তুমি দিয়ে বলছি হ্যাঁ যদি দীঘাতে করেন তাহলে দশ হাজার টাকার মতো লাগবে যদি মুকুটমণিপুরে করেন তাহলে হচ্ছে সাত হাজার টাকা লাগবে আর টোটাল তিন মিনিট থেকে চার মিনিটের ভিডিও হবে তার বেশি হবে না তো আর যদি আপনি এলাকার কাছাকাছি করেন তাহলে মানে এই লোকালিটির মধ্যে তাহলে তাহলে পাঁচ হাজার টাকার মধ্যে করে দেব তো আপনি কোথায় না না ওটা তুমি বুক করতে পারো কিন্তু আমার কাছে তুমি বুক করতে পারো আমার কাছে নম্বর আছে সেটা দিয়ে দেব দু তিন হাজার টাকার মতো পড়বে তো তুমি কি চাও সেটা তোমার ওপর নির্ভর করছে কিংবা কিনতেও পারো সেটা আমি কি করে বলবো হ্যাঁ পাওয়া যাবে দু হাজার টাকার মতো লাগবে হ্যাঁ ড্রোনের মাধ্যমেই হবে দীঘাতে দশ হাজার